না আমি কখনও অন্য ধরনের কোনো দৌড় পদ্ধতির জন্য চেষ্টা করিনি আমি শুধুমাত্র এমনি পুলিশ কনস্টেবল বা পুলিশ এস আইয়ের জন্য প্রিপারেশান কালীন সময়ে আমি এমনিই ছুটতাম সেভাবে কোনোরকম অন্য কোনো ধরনের চেষ্টা আমি করে দেখিনি তারপরে বল সে কীভাবে দৌড় আপনাকে ফিট এবং সুস্থ থাকতে সাহায্য করেছে আমি এমনি নর্মালি যেরকম ছুটতাম সেভাবে সেই দৌড়ই আমাকে ফিট এবং সুস্থ থাকতে সাহায্য করেছে